আজ আমাদের ভারতের মুখোমুখি সবচেয়ে বড় পরিবেশগত সমস্যাগুলি হলো জলের স্ফীতি অসময়ে বর্ষণ অধিক তাপমাত্রা অধিক শীত শৈত্য প্রবাহ এই সমস্ত সমস্যাগুলি আমাদের পরিবেশকে অনেকটা খারাপের দিকে নিয়ে যাচ্ছে গত কয়েক বছর ধরে আমাদের চারিপাশে ল্যান্ডস্কেপ নদী বন পর্বত পাহাড় সমুদ্র খামার মাটি যেমন ল্যান্ডস্কেপে পরিধি কমে যাচ্ছে নদী তার নিজের নাব্যতা হারিয়ে ফেলছে এবং বন তার নিজের গঠন দিনের পর দিন হারিয়ে ফেলছে অধিক তাপে উদ্ভিদকুল অনেক মারা যাচ্ছে ধস আকারে নদী বা সমুদ্রের কিনারায় বন ধসে যাচ্ছে এবং পর্বতে আমাদের বিভিন্ন সমস্যা ঘটছে পর্বতারোহীদের ওঠার জন্যে সেই সুব্যবস্থা আর নেই অধিক বরফে তারা পর্বতশৃঙ্গে আর উঠতে পারে না তারপরে আসছে পাহাড় পাহাড়ের বিভিন্ন আকারের ধস নেমে পাহাড় অনেক ক্ষতিগ্রস্থ হচ্ছে পাহাড়ের বিভিন্ন স্থানে যে জলধারণ ক্ষমতা ছিলো সেটা দিনের পর দিন হারিয়ে যাচ্ছে সমুদ্র তার নিজের নাব্যতাও হারিয়ে ফেলছে বিভিন্ন ধরনের মৎস্যকুল বিলুপ্তির পথে সমুদ্রের জলদূষণে বিভিন্ন কলকারখানার দূষিত পদার্থে সমুদ্রের জলে বসবাসকারী মৎস্যকুল খুব ক্ষতিগ্রস্থ হচ্ছে খামারে সেই সমস্ত আর পরিবেশ নেই খামার বাড়িতে কাজকর্মের খুব অসুবিধা হচ্ছে খামার বাড়ি অনেকটা কমে গিয়েছে মাটি

তার নিজের যে গঠন সেটা হারিয়ে ফেলছে একের পর এক সমুদ্রের জলস্ফীতির জন্যে মাটির উর্বরতা হারিয়ে ফেলছে চাষিরা সঠিক ফসল উৎপাদন করতে পারছে না মাটিতে ফসল ভালো হচ্ছে না এই সমস্ত জিনিসগুলি আমাদের অনেকটাই পরিবর্তিত হয়েছে সারা বছর যে ঋতুগুলো আমাদের উপভোগ করতে হয় তার মধ্যে প্রধান তিনটি ঋতু যেমন গ্রীষ্ম বৃষ্টি শীত গ্রীষ্ম ঋতুতে অসহ্যকর গরম অসহ্যকর তাপদাহ যা উদ্ভিদকুল তথা প্রাণীকুলকে অস্বস্তিকর একটা পরিস্থিতিতে ফেলেছে অধিক তাপদাহের জন্যে ঘরের বাইরে বের হওয়া অসুবিধা হচ্ছে অধিক তাপদাহের জন্যে বিভিন্ন বয়সের মানুষের হার্ট স্ট্রোক সংক্রান্ত বিভিন্ন অসুখে তারা অসুস্থ হয়ে মারা যাচ্ছে তাপদাহের জন্যে বিভিন্ন রাজ্যে লু পড়ছে যে যে লুতে আমাদের মানুষের বা প্রাণীকুলের মৃৃত্যু হচ্ছে বছরের পর বছর বৃষ্টি বৃষ্টি কয়েক দশক লক্ষ্য করা গেছে যে সময়ের বৃষ্টি সময়ে হচ্ছে না অসময়ে চাষিদের ফসল নষ্ট করছে চাষিদের ফসলের বহু ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে চাষিরা উপযুক্ত ফসল অতিবর্ষণের জন্যে ঘরে তুলতে পারছে না তারা আর্থিকভাবে খুবই পিছিয়ে পড়ছে শীত আমাদের অঞ্চলে শীতের প্রভাব গত কয়েক বছর যেন অনেকটাই বেড়ে গিয়েছে মাইনাস দশ ডিগ্রি পনেরো ডিগ্রি শীত পড়ছে যেখানে মানুষের বাঁচার আশঙ্কা অনেকটাই কমে যাচ্ছে অনেক বয়সের বৃদ্ধ বৃদ্ধা তারা শীতের কনকনে ঠান্ডায় মৃত্যু হচ্ছে এই সমস্ত কারণগুলো আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি